উন্নয়ন ও সমৃদ্ধির ক্ষেত্রে ঝাড়গ্রাম জেলা অনেক পিছিয়ে রয়েছে আমাদের ঝাড়গ্রাম জেলাকে আরও উন্নত ও সমৃদ্ধশালী করে তুলতে অনেকগুলি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে যেমন আমাদের ঝাড়গ্রাম জেলায় ছোট্ট ছোট্ট শিশুরা বা যারা বড়োও রয়েছে তারা পড়াশুনোর দিক থেকে অতটা ভালো নয় কারণ তাদিকে সেই সুযোগ সুবিধা দেওয়া হয় না ছোটোবেলা থেকেই তাদিগে জঙ্গলে পাঠানো হয় কাঠ আনতে এবং বিভিন্ন কাজ করে সংসার চালানোর জন্য সরকারকে এইসব পরিবারকে সুযোগ দিতে হবে যাতে পড়াশুনো করে উন্নত হতে পারে এছাড়াও অর্থনৈতিকভাবে মানে যেমন তারা টাকার দিক থেকেও দুর্বল তেমন সামাজিকভাবেও তাদেরকে অনেককেই তুচ্ছ তাচ্ছিল্যের মাধ্যমে দেখে পরিবেশগতভাবে ঝাড়গ্রাম জেলা খুবই সুন্দর সেখানে প্রচুর গাছপালা রয়েছে এবং রাজনীতিক দিক থেকে বলতে গেলে এখানের নেতারা খুবই ভ্রষ্টাশীল কারণ তারা যখন ভোট আছে তখন বিভিন্ন অনেক বড়ো বড়ো কথা বলে থাকে কিন্তু কাজের কাজ কিছুই করে না তখন যখন জিতে যায় তখন তারা টাকা নিয়ে পালানোর দিক দিয়েই নজর দেয় এছাড়াও আমাদের জেলাকে আরও উন্নত করে তুলতে বিভিন্ন প্রযুক্তি আমাদেরকে দেওয়া উচিত ভারত সরকার এইসব জেলাগুলিকে বেশি ভালোভাবে অন্য নজর দিয়ে দেখতে হবে যাতে প্রযুক্তির মাধ্যমে আমরা বড়ো বড়ো কাজ করতে পারি আমাদের স্কুলগুলিকে উন্নত করতে হবে নেতাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়া বন্ধ করতে হবে রাস্তাঘাট উন্নত করতে হবে এবং বিভিন্ন কার্যকলাপে সরকারকে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে